আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে প্রাকৃতিক সম্পদগুলি খুবই ভালো যেমন জল হাওয়া সূর্যের আলো এইসব আমাদের এখানে খুবই ভালো যেমন জল আমাদের এখানে এতো পরিষ্কার যাতে সবাই চান টান করেও সেখানে সব শুদ্ধ জল আমরা পেয়ে থাকি যাতে ছোট থেকে বড় তাদের চুলকুনি টুলকুনি না আসে সেই কারণেও জলগুলো আমাদের এখানে খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় আমাদের এখানের ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু কোনও অসুবিধা হচ্ছে না যে কারণে এখানে ছেলেরা সব ব্যবসা করতে গেলেও তাদের এখানে সুবিধা হচ্ছে এইরকম প্রাকৃতিক সম্পদগুলি আমাদের এখানের কিন্তু খুব ভালো রোদ থেকে জল থেকে হাওয়া থেকে সব ভালো আমাদের এখানে পূর্ব মেদিনীপুরের এইসব প্রাকৃতিক সম্পদগুলি খুবই ভালো